গ্রাম অঞ্চলের হচ্ছে বাড়ি করার নিয়ম হলো যে একটি একটি ঘরে হচ্ছে দুটি থাকার রুম থাকার রুম এবং রান্নাঘর করতে হবে তার সাথে মন্দির এবং ভিতরে রাখার জন্য এবং বাথরুম করতে হবে করতে হবে গ্রাম অঞ্চলে যার যেরকম সামর্থ্য হয় সে কেউ মাটির বাড়ি করে কেউ পাকার বাড়িও করে তার সাথে হচ্ছে বাড়ির চারপাশে গাছপালা গাছপালা লাগানো হয় কারণ হচ্ছে ঠান্ডা রাখার জন্য রাখার জন্য এখন গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে এখন মাটির বাড়ি খুব কম দেখা যায় কারণ হচ্ছে এখন সরকার সরকার পাকার বাড়ি দেওয়া হয় সেই কারণে এখন গ্রাম অঞ্চলে খুব মাটির বাড়ি কমে গেছে